গত কয়েক বছরের মধ্যে আমাদের নাচের যে পরিবর্তনগুলো হয়েছে যেমন নৃত্য আর ডান্সের মধ্যে তফাৎ আগে যে নৃত্যগুলো আমরা করতাম তাতে মানুষের পছন্দ হতো রবীন্দ্রসঙ্গীতের থেকে শুরু করে কবিতা মানে নাচের প্রতি কবিতা তো এখানে আসে না বাট কবিতা বলে ফেলা হয়েছে কিন্তু নাচ নৃত্যর দিক থেকে যেগুলো আমরা রবীন্দ্রসঙ্গীত থেকে আমরা করতাম খুবই ভালো লাগতো আর ওটা মানুষের অনেকটাই ভালো লাগতো সবাই দেখতো মন খুলে কিন্তু এখন বর্তমানে পরিবর্তন যেটা হয়েছে এখন ওই রবীন্দ্রসঙ্গীত কেউ আর পছন্দ করতে চাইছে না ওর যে ডান্স সেটাও কেউ নিতে পারে না সেই জন্য নৃত্যটা নিতে পারে না এই জন্য এখন বেশি অংশের মানুষ যেরকমই গান হচ্ছে সেরকমই ডান্স তো ডান্সের ভিতরে আসে বেশি অংশটা ডান্স করলে বেশি অংশটা মানুষও দেখতে পায় পছন্দও করে আর এতে বেশি মানুষ মানে অনেকটা নিতে মানে সবাই এটাই চায় ডান্স নৃত্য আর কেউ নিতে চাইছে না সেই জন্য আমার মনে হয় আগেকার নৃত্যর চাইতে এখন ডান্সে বেশি পূর্ণতা পেয়েছে বেশি লাভ হচ্ছে তো নৃত্য চাইতে ডান্সের এইটাই ভিন্ন হয়েছে নাচের মধ্যে এটাই তফাৎ হয়েছে আদার্স আর কোনও তফাৎ হয়নি ব্যস এই